মাছ ধরায় মহিলাদের সহয়তা বলতে প্রথমত মাছ ধরতে গেলে যে সমস্ত সরঞ্জামগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন সেগুলোকে গুছিয়ে দেওয়া সমস্ত কিছুর যাতে সেগুলো ফেলে না যায় আর বিশেষ করে যে জিনিসগুলো মানে নারীদের দ্বারা করানো হয় বা মহিলাদের দ্বারা ওখানে করানো হয় সেগুলো হচ্ছে যে মাছ ধরার ধরুন মাছ ধরে নিয়ে এলেন সেগুলোকে বাছাই করার তো একটা কাজ থাকেই অবশ্যই সেটা মহিলাদের দ্বারা করানো হয় এছাড়াও মাছ ধরার ধরুন জাল খারাপ হয়ে গেল তো সেক্ষেত্রে সেই জালটাকে রিপেয়ার করা বা ঠিক করা সেটা ওখানকার মহিলাদের আর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে মহিলাদের নিয়ে যাওয়া হয় না কারণ এমনিই মহিলারা বাড়ির তো অনেক কাজই থাকে সেগুলো তো প্রথমত মহিলারা করতে থাকে কেউ বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে দেখাশোনা করা আর প্রধান উপার্জনকারী হিসেবে পুরুষদেরই আমার মনে হয় এগিয়ে যাওয়াই ভালো